হ্যাঁ হ্যাঁ বলুন

হ্যাঁ বুঝতে বুঝতে হ্যাঁ বুঝতে হ্যাঁ বুঝতে পারছি আমার অনেকগুলোই টাকা বাকি পড়ে গেছে বাড়ি ভাড়ার আমি না আমার আমার এখন খুব আমি অসুবিধায় পড়েছি তো আমি ওই জন্য আমি দিতে পারিনি একটু যদি দয়া করে আমাকে একটুখানি সময় দেন আমি দিয়ে দেবো আমি একটা টাকাও মারব না আমি বুঝতে পারছি যে দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু আমার ওই বিভিন্ন রকম সমস্যার জন্য এই ছেলে মেয়েকে ভর্তি করতে হলো স্কুলে ওখানে মোটা টাকা আমার চলে গেছে তারপরে আমার একটু ওই বাপের বাড়িতেও একটু সমস্যা হয়েছিল সেখানেও কিছু টাকা আমাকে পাঠিয়ে দিতে হয়েছে এই জন্য আপনার আমার এই কমাসে আমার মানে টাকা বাকি পড়ে গেছে আমি একদম মানে আমার টাকা যে যে কোনো উপায়ে টাকা এলেই

হ্যাঁ না সে আমি বুঝতে পারছি বুঝতে পারছি আপনি শুনুন না আমি আপনি অন্যদের সঙ্গে আমাকে মিলিয়ে দেবেন না কেন না কারা কী করে আমি জানি না আপনি আমাকে দয়া করে একটু সময় দিন আমি আপনার টাকা আমি সব শোধ করে দেবো হ্যাঁ তবে এরপরে যদি আপনি বলেন যে না সময় আপনি দেবেন না তাহলে আমাকে এবারে অন্য কিছু ব্যবস্থা করতে হবে গয়নাগাটি বিক্রি করে হলেও আমাকে টাকা দিতে হবে বলছেন আপনি কী বলছেন তাহলে এরকম আমি ব্যবস্থা করব আচ্ছা ঠিক আছে এক সপ্তাহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনাকে আর আর ফোন করতে হবে না আমি এক সপ্তাহের মধ্যেই আমি চেষ্টা করব যেখান থেকে পারি

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এক সপ্তাহের মধ্যেই আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি ঠিক আছে আমি যেভাবে হোক ওই এক সপ্তাহের ভেতরেই টাকা আমি দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ